হ্যাঁ কে বলছেন ও ডাক্তারবাবুর নম্বর ও সরি সরি আমি বুঝতে পারি নি হ্যাঁ আমি এই কিছু দিন আগে এই ডাক্তার দেখিয়ে গেলাম তো আমি ফোন করছিলাম আমার একটু আমার এই যে নগরে বাড়ি

আচ্ছা আমার একটু সমস্যা ছিলো মাথার যন্ত্রণা হতো আর হচ্ছে যেয়ে হাত পা ঝিনঝিন করতো আর মাঝে মাঝে পেটটা যন্ত্রণা করতো এখন এখন মোটামোটি ভালো কিন্তু আরও একটা এক্সট্রা প্রবলেম দেখা দিয়েছে সেটা পাগুলো খুব যন্ত্রণা হচ্ছে মানে উঠে দাঁড়াতেও অসুবিধা হচ্ছে না আমার বাতের তো কোনো সমস্যা নেই এই খাবার কিছু দিন পরের থেকে আমার এটা শুরু হচ্ছে হ্যাঁ সুস্থ ছিলাম কিন্তু ওই দিক থেকের প্রবলেমটা সলভ হলেও আর এই দিকের প্রবলেমটা চলে আসছে পায়ের যন্ত্রণার ক্ষেত্রে এটা এটা এখন কমেছে কিন্তু পায়ের যন্ত্রণাটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়াটা হজম হচ্ছে না খাবারটা মানে বিকেলের পর থেকে আর খাবার এনার্জি থাকছে না জেলা হাসপাতালে গেলে সুবিধে হতো ঠিক আছে কিন্তু দ্রুত চিকিৎসাটা হতো কি জেলা হাসপাতালে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে জেলা হাসপাতালেই যাবো চিকিৎসার জন্য যদি চিকিৎসার এতোটা সুযোগ সুবিধা হয়েছে তাহলে যাবো আচ্ছা ঠিক আছে আপনাকে জানাবো তাহলে রাখি স্যার